হ্যাঁ হ্যালো বলছিলাম কি এটা রিয়া হোটেল বলছিলাম আমি দার্জিলিং ঘুরতে যেতে চাই সেটা আপনার হোটেলে কী রকম সুবিধা পেতে পারি আমি পঁচিশ তারিখ যেতে চাই আমরা তিনজন মিলে আমাদের ধরুন এই তিন দিনের প্ল্যান আছে তার সাথে ধরুন স্যার দার্জিলিংটা আমার একটু ঘোরার ইচ্ছা ছিল দার্জিলিং ঘুরতাম আপনার হোটেলে কী কী পাওয়া যায় মানে সমস্ত রকমের সুবিধা পাওয়া যাবে তো আমি পঁচিশ তারিখে যাব স্যার কত টাকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হুম